পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্প ও নৈপুণ্যের দিশ্যের সাথে জড়িত হওয়ার অনেকগুলি সুযোগ রয়েছে এখানে কয়েকটি ধারণা দেওয়া বা আমি কয়েকটি ধারণা দিতে পারি যেমন কলকাতা এবং অন্যান্য শহরগুলিতে অনেকগুলি আর্ট গ্যালারি এবং জাদুঘর রয়েছে যেখানে আমি স্থানীয় শিল্পীদের কাজ দেখতে পারেন এবং ধরুন কলকাতা পশ্চিমবঙ্গে আর্ট গ্যালারি রাজ্য জুড়ে অনেক উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয় যেখানে আপনি কারুশিল্প কিনতে পারেন এবং কারিগরদের কাজ করতে দেখতে পারেন এবং যেমন পশ্চিমবঙ্গের উৎসব এবং মেলা আপনি রাজ্যের অনেক গ্রামের একটিতেও যেতে পারেন যেখানে আপনি ঐতিহ্যবাহী কারুশিল্প তৈরি করতে পারেন যেমন যেমন ধরুন অনেক আছে এই টেরাকোটা নকশিকাঁথা এবং ধাতু কাজ এবং পশ্চিমবঙ্গের নকশিকাঁথা যদি আপনি রাজ্যের সমৃদ্ধ সংস্কিতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনি উপজাতীয় গ্রাম পরিদর্শন করতে এবং স্থানীয়দের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই গ্রামগুলির অনেকগুলি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে এখানে কয়েকটি বিকল্প আমি দিতে পারি যেমন পুরুলিয়ায় আপনি সাঁওতাল উপজাতির গ্রাম পরিদর্শন করতে পারেন এবং তাদের ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীত দেখতে পারেন এবং নানা ধরনের এরকম জিনিস আছে